প্রযুক্তি দৈনন্দিন জীবনে মানুষের পরিবহন কে আরো উন্নত করে তুলেছে এবং সহজ করে তুলতে সাহায্য করেছে যেমন প্রযুক্তির মাধ্যমে কোনো মানুষ অনায়াসেই ঘরে বসে তার ট্রেনের বা ট্রামের বা ফ্লাইটের টিকিট অনায়াসে কেটে নিতে পারে ঘরে বসে বসেই এছাড়া তাদেরকে যদি কোন দূরবর্তী স্থানে যেতে হয় সেই ক্ষেত্রে কোন অ্যাপের মাধ্যমে তারা গাড়ি বুক করে সহজেই তারা এক স্থান থেকে অপর স্থানে চলে যেতে পারে এবং অনায়াসেই তারা আগে থেকে জানতে পারে যে সেটি যাওয়ার জন্য গাড়িটি কত ভাড়া দেবে এছাড়া ট্রেনের স্টেটাস ট্রেনটাতে তাদের বুকিং করা টিকিট কনফাম হয়েছে কিনা কত নম্বর সিট পড়েছে এবং কটার সময় ট্রেন ছাড়বে ট্রেন কতক্ষণ লেট আছে এসমস্ত সমস্ত কিছু ব্যাপারে তারা খুব অনায়াসেই প্রযুক্তির মাধ্যমে জানতে পারে এবং তারা এটাও জানতে পারে যে ট্রেনের টিকিটটি কীভাবে ক্যান্সেল করতে হয় এবং ক্যান্সেল করলে কত টাকা কাটবে এই সমস্ত সম্পর্কেও তারা খুব অনায়াসেই জানতে পেরে যায়